বর্তমানে মানুষজন শপিং বলতে অনলাইন শপিংকেই বেশি বোঝেন কারণ দোকানে গিয়ে কিনে কাটা করা এখন যথেষ্ট ধৈযের ব্যাপার তাই মানুষজন নিজের মুঠো বন্দি ফোনের মাধ্যমে অনলাইনে জিনিসপত্র দেখে তাই কেনাকাটা করেন অনলাইনে কেনা কাটা করার বিভিন্ন অ্যাপস রয়েছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট কিন্তু আমাদের এখানে মানুষজন ফ্লিপকার্টকেই বেশি ব্যবহার করেন এটি বর্তমানের বাজারের কল্প সম্পূর্ণ পরিবর্তন করেছে কারণ আগে যেমন দোকানে বিভিন্ন সময় পুজো পার্বণ এবং অন্যান্য নানা অনুষ্টানে ভেজাল থাকতো বর্তমানে এখন দোকানে ভিড় নেই বললেই চলে কারণ সবারই হাতে দামি দামি ফোন রয়েছে তারা সেই ফোন থেকে অনলাইনেই জিনিসপত্র অর্ডার করে থাকেন এবং তাই ব্যবহার করেন আমি অনলাইন শপিং অ্যাপ বলতে ফ্লিপকার্টই বেশি ব্যবহার করি কারণ এই অ্যাপসে খুব ভালোভাবে অর্ডার দিয়ে আনা যায় এই জন্যই ফ্লিপকার্ট আমাদের এখানে বেশি মানুষ ব্যবহার করেন এছাড়াও অনলাইনে শপিং ভালো ও খারাপ দিক বলতে গেলে ভালো দিকগুলো হলো কারণ এতে ধৈর্যের ব্যাপার নেই দোকানে গিয়ে যেমন লাইন দেয়ার ব্যাপার আছে এখানে সেটা নেই তাই অনলাইন শপিং অ্যাপই ভালো এছাড়াও দরদাম করতে হয় না কম দামে জিনিসপত্র দেয় আর পছন্দ নাহলে সেটা ব্যবহারের পরে ফেরতও দেওয়া যায় কিন্তু এর খারাপ দিক হলো অনলাইনে শপিং তে গেলে এর দাম বেশি হয় এছাড়াও কখনো কখনো খারাপ জিনিস আমাদের দিয়ে দেয়